হ্যাঁ আমি বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করেছি এর অভিজ্ঞতাও আমার খুব ভালো ছিল কারণ আমি এই পশ্চিমবঙ্গ ছাড়া অন্য জায়গাতেও বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধুবান্ধবদের সাথে তাই তারা অন্য সমস্ত ভাষা জানত না শুধু মাত্র বাংলা ভাষা ছাড়া সেখানকার মানুষ বাংলা ভাষা জানত না শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ তাই আমাকে তাদের পরিচালক হিসেবে হিন্দি ভাষায় তাদের কাছ থেকে কিছু কথা জেনে নিয়ে এবং আমার বন্ধুবান্ধবকে বাংলা ভাষায় উত্তর দিতে হয়েছে যেমন তারা কিছু জিনিস কেনাকাটা করবার জন্য জিনিসের দাম জিজ্ঞাসা করতে গিয়েছিলো কিন্তু তারা বাংলা ভাষা বুঝতে না পারায় আমার বন্ধুবান্ধব ওরা জিনিসগুলি কেনাকাটা করতে পারছিলো না তাই আমি তাদের ভাষা থেকে জেনে নিয়ে সেই জিনিসগুলির দাম আমার বন্ধুবান্ধবকে বলেছিলাম এবং তারা ঘোরার সময় নানারকম অসুবিধায় পড়েছিলো এই ভাষা না জানার জন্য তবুও আমি ওই ভাষা জানার জন্য এর এর ভাষাগুলি থেকে অনুবাদ করে আমি অভিজ্ঞতাটি খুব ভালো লাভ করেছিলাম এবং তাদেরকেও কিছু অভিজ্ঞতা দান করেছিলাম